আমার একটু রান্নার মানে নতুন নতুন রান্নার করার ইচ্ছা খুব থাকে আমি বিভিন্ন সময় বইমেলায় এসে রান্নার বই কিনি সেখান থেকে দেখে রান্না করি মাঝে মাঝে ইয়ে একঘেয়েমি কাটানোর জন্য তো তার মধ্যে এক বন্ধু কাছে আমি লাচ্চা পরোটা শিখেছিলাম সেই লাচ্চা পরোটা ঘরেই বানায় এখন ছেলেমেয়েরা সে ঘরের বানানো লাচ্চা পরোটা খায় আর দোকানের পছন্দ করে না মাঝে মধ্যে ওরা যখন ইচ্ছে প্রকাশ করে বা আমি কোনও গেস্টকে নিমন্ত্রণ করি তখন আমার সেই মেনুতে অবশ্যই লাচ্চা পরোটা থাকে আর পনির বাটার মশলা বাড়িরটাই সকলে বেশি পছন্দ করে নিজের প্রশংসা করছি না অন্যরা যখন খেয়ে বলে তখন খুব ভালো লাগে যে খুব ভালো হয়েছে এছাড়া দইবড়া এটা আমি একটা রান্নার বই রেসিপি থেকেই শিখেছি এবং একটু অন্য ধরণের হয় সেটাও সেইভাবেই করি এবং ভালো হয় এই জিনিসগুলো আমি বাড়িতে কিনে আনি না মানে দোকান থেকে কিনে আনি না বাড়িতেই বানাই আর আরেকটা যেগুলো মানে যে আমরা এক ধরনের শাক পাওয়া যায় সেই শাকের ডালবাটা দিয়ে পকোড়া সেটা শীতকালে চায়ের সাথে অসাধারণ হয় খেতে সেই পকোড়া খেলেও মানে মুখে লেগে থাকে ভোলা যায় না যে খেয়েছে সে পছন্দ করে এরকম টুকটাক রান্না আর নান নান তো মানে আমার ছেলের এতো ভীষণ প্রিয় যে সে দোকানের নান খাবে না আমাকেই নান করে দিতে হবে সে যেকোনও ছুতোয় সে নার বানানোর জন্য আমাকে আবদার করে ওর নান বানানোটা একটু প্রথমে ওই যে যে ময়দাটা তৈরি করা সেটা আমার পক্ষে একটু মনে হয় মানে ব্যস্ততার লাগে কিন্তু যখন ছেলে আবদার করে তখন তো করার কিছু নাই সেটা করতেই হয় আর নানটা অবশ্য আমি বেশি খেতে পারি না আমার ছেলেমেয়ে খুব ভালো খায় আমার হাজবেন্ডও পছন্দ করে সেটা বলবো না তো আর চিকেনের আইটেম বলতে চিকেন কষা তারপর চিলি চিকেন করি মাঝে মোটামুটি আমার আমার মতো সাধ্যমতো আমি সেটা করি আর কিছু কিছু ইউটিউবের সাহায্যও নিই ইউটিউবের সাহায্য নিয়ে আমি তো সবাই এটা করেছিলো লকডাউনের সময় আমি রসোগোল্লা বানিয়েছি তারপর বোঁদে বানিয়েছি কি হয়েছে আর মালপোয়াটাও খুব ভালো হয় এটা ইউটিউবের সহযোগিতাতেই শিখেছি বা করি মালপোয়া যাক এইসব খাবারগুলো নতুন বলবো না কিন্তু এগুলো মুখ পাল্টানোর জন্য মুখোরোচক যেগুলো রেষ্টুরেন্টে গিয়ে খেয়েও অতোটা পোষায় না সেগুলো আর ফ্রায়েড রাইস পোলাও এগুলো তো তার সঙ্গে থাকেই এগুলো করি মোটামুটি পারি মানে অন্যরা খেয়ে ভালোই প্রশংসা করে না করা হয় না